আমি আমার রান্নাঘরটি খুবই ভালোবাসি এবং রান্না করতেও খুব ভালোবাসি সুতরাং আমি রান্না জি রান্না জিনিসটা আমি অন্যান্য সদস্যদের মতনই ভালোবাসি মানে রান্না করতে আমার খুব ভালোবাসে ভালো লাগে আমি রান্নাঘরে গিয়ে মানে বিভিন্ন ধরনের রান্না করতে ভালো লাগে আমি রান্না করতে করতে সারা মানে দু তিন ঘণ্টাও কাটিয়ে দিতে পারি আর রান্নাঘরে যদি একটা কোনো গান গান চালানো থাকে তাহলে তো আর দেখাই যা মানে মানে সময়টা কীভাবে কেটে যায় সেটা আর মানে চিন্তা ভাবনার বাইরে কারণ আমি রান্না করতে করতে বিভিন্ন ধরনের রান্না কত্ করে থাকি এবং রান্না করতে করতে আমি গান শুনি আর গান শুনতে শুনতে অনেকটা সময়ই আমার কেটে যায় এবং রান্না করাটাও হয়ে যায় আর গান শোনাটাও হয়ে যায় আর রান্না কর্ করতে আমার খুবই ভালো লাগে তাই রান্না ঘরটাকেও আমার খুব পছন্দ করি আর রান্নাঘরে যদি আরও আমার পিছনে যদি কেউ আরও সঙ্গে থাকে যদি ঘরে তাকেও বলি এখানে এসে বসো তাহলে দু তিনটে কথা বলা যাবে তা আর রান্নাটাও হয়ে যাবে আর এরকমভাবে রান্না করতে করতে আমি অন বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কথাও বলতে পারি কিন্তু রান্নাটা আমার মন দিয়ে করি কারণ রান্না করতে আমার যেহেতু ভালো লাগে তাই সুতরাং রান্না করতে করতে আমার অন্যান্য সদস্যদের সাথে কথাও হয়ে যায় এবং রান্না করাটাও হয়ে যায় এইভাবে আমার রান্নাটাও শেষ হয়ে যায় আর রান্নাঘরটিকে আমি খুবই ভালোবাসি কেন ওখানে মানে সারা দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় বিভিন্ন ধরনের রান্না করতে করতেই আমার সময় কেটে যায় আর এইভাবেই আমি সারা দিনের মধ্যে চব্বিশ ঘণ্টার মধ্যে হয়তো সারা ছ ঘণ্টা আমি রান্না ঘরেই থাকি